হ্যালো হ্যাঁ দাদা আমি বলছি এই মাছের দাম হুট করে এমন বেড়ে যাচ্ছে কী ব্যাপারটা বলুন তো ও ও আমরা তো এরকম যদি এতো অতিরিক্ত যদুবা আমি বুঝতে পারলাম মাছের খুব এখন চাহিদা অসুবিধা অনেক ক্ষেত্রে এ প্রবলেম হচ্ছে কিন্তু তবুও তো এতো মূল্য হলে আমরা ক্রেতারা তো এভাবে না খেতে পেয়ে মরে যাবো চাষ করতে পারবো না আমরাও অর্থনৈতিক ক্ষেত্রে কী আমরা কী করবো আমরা খুব অসুবিধার মধ্যে এখানে পড়ে গেছি আচ্ছা এখন না এখন বর্তমানে কী মাছের রেট কম যাচ্ছে আচ্ছা কতো করে কেজি দাদা এখন কী ওটা কেজি হিসাবে না ওই যে ওটা হচ্ছে ওই আ মা মা মাছের রেট কি রকম যাচ্ছে এখন না না আগের দিন আগের দিন বলছি হ্যালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক